আমাদের গ্রামে এক দিন একটা সাঁতারের কম্পিটিশান আয়োজন করেছিলো কোনো এক অনুষ্ঠানে তো সেখানে আমি ভাবলাম যে আমার নামটা আমি দিয়ে দিই আমার যেহেতু গ্রামেই বাড়ি গ্রামের ছেলে মেয়েরা তো কাকু বা দাদু দিদি যার হোক সাতে পুকুরে স্নান করতে যায় সেখানে একটু আধটু সাঁতারের চেষ্টা করে তো আমার নামটা আমি দিলাম সেখানে আমি প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি পারবো তো তারপর দেখলাম আমি সেকেন্ড পজিশান হয়েছি আরেক দিন শুনলাম যে একটা জায়গায় একটা সাঁতারের কম্পিটিশান সেখানেও ভাবছিলাম না না না আমি পারবো না ওখানে হয়তো অনেকেই আছে আরো বেশি মানুষজন ওনারাই হয়তো পারবেন আমি পারবো না ভাবলাম ঠিক আছে না পারি না পারবো সব সময় যে পারতেই হবে এমন কিছু কথা নই চেষ্টা তো করা যেতেই পারে তারপর সেখানে আমি আমার নামটা লিখালাম সেখানে আমি দেখলাম যে মনটা শক্ত করে দেখি না আমি পারবো সেখানে আমি হায়েস্ট হয়ে গেলাম এইভাবে ভাবলাম যে না আমার মধ্যে নিশ্চই এক চেষ্টা করলে একটা কিছু হবে একটা আমার মধ্যে সেটা আছে আমাকে চেষ্টা করতে হবে ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না আর সবাই পাচ্ছে আমরা কেন পারবো না আমার গ্রামের দিকে বাড়ি আমি পুকুরে ছোটোর থেকে যাচ্ছি স্নান করছি সাঁতার একটু আধটু করে শিখছি পারবো শহরের বাচ্চাদের তো ওখানে পুকুর নেই ওরা সুইমিং পুলে গিয়ে সব সাঁতার শেখে আমার তো গ্রামে বাড়ি আমি তো পারলে রোজই সাঁতার দিতে পারবো পুকুরে গিয়ে তাহলে মানুষ তো চেষ্টা করে দেখে এইভাবেই আমি সাঁতার কম্পিটিশানে এগিয়ে গিয়েছিলাম